আমার বাড়ির কাছাকাছি একটি রেস্টুরেন্ট আছে সেটি হলো ভাই ভাই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে সব থেকে নামকরা খাবার হলো মোমো তারা তাদের তৈরি মোমোটি এতো সুস্বাদু যে সন্ধেবেলা রাস্তায় পুরো লাইন পড়ে যায় এবং মানুষ লাইন দিয়ে দিয়ে সেখান থেকে এই মোমো সংগ্রহ করে আমি এখানকার মোমো খেয়ে দেখেছি খুব সুস্বাদু এবং আমার সবাইকে বলবো পরিচিতদের এখান থেকে মোমো নিয়ে খাবার জন্য